হ্যালো আপনি স্টল থেকে বলছেন বলছি আপনাদের তো হচ্ছে সেই ঝালমুড়ি আর হচ্ছে কাঠি রোলের স্টলটা রয়েছে না কি তো হচ্ছে আপনাকে যদি আমি কিছু এখন অর্ডার দিতে চাই তাহলে কি আমার কালকে লাগবে আর কি কিছু জিনিস সেগুলো কি আপনি কালকে ডেলিভারি দিতে পারবেন সময় মতো বলছি হচ্ছে আপনার তো হচ্ছে কিছু লাগবে আমার বলতে কাঠি রোল কিছু লাগবে ওই দশটার মতো আছে আর ঝালমুড়ি হচ্ছে দশ প্যাকেটের মতো করে দিতে হবে আমরা হচ্ছে বেড়াতে যাব আর কি বেড়াতে যাওয়ার জন্য রাস্তায় তো কিছু টিফিন করতে হবে সেই টিফিনটা এখান থেকে নিয়ে চলে যাব সেই জন্য বলছিলাম আর কি আপনি স্টলটা কটার সময় খোলেন

আচ্ছা আপনি কী বলছিলেন বলুন হ্যাঁ হ্যাঁ পুরো প্যাকিং করে দিতে হবে অবশ্যই অ্যাডভান্স আপনাকে অনলাইন পেমেন্ট করে দেবো প্যাকিং করার জন্য কটাকা লাগবে আচ্ছা একটু ফয়েল পেপার দিয়ে ভালো করে প্যাকিং করবেন বুঝলেন যাতে খাবারটা বেশিক্ষণ গরম থাকে ওই রোলটা রোলটা না গরম থাকে ঠিক আছে কোনো সমস্যা নেই আর তাহলে আপনি কটার মধ্যে মালটা দিতে পারবেন আমাদেরকে

আচ্ছা ঠিক আছে আমাদের গাড়ি ছাড়বে তো সন্ধ্যে সাতটার সময় করে এবারে আমরা নটার দিক করে টিফিনটা করব তো সেরকমই দুঘণ্টা গরম থাকে হচ্ছে আপনার কাছে ওই ছটার দিক করে নিলেই তো হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ আপনি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো আর ওই টাইমে বলতে ছটার দিক করে ঠিক আছে একটু মালটা রেডি করে রাখবেন ঠিক আছে তো হচ্ছে আপনার দোকানটা ওই তিনটে চারটের সময় খুলে দেন তো না কি একটু আগে যাই লাঞ্চে যদি একটু দশ কুড়ি মিনিট লেট হয়ে যায় আপনি একটু থাকবেন ঠিক আছে দশ মিনিট কুড়ি মিনিট একটু দেরি হতেই পারে ঠিক আছে আর আপনাকে অ্যাডভান্স কত দিতে হবে এখন আচ্ছা ঠিক আছে আমি আড়াইশো টাকা আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি আপনার এই এই নাম্বারে অনলাইন পেমেন্টের অ্যাপ আছে তো না কি গুগল পে ঠিক আছে আমি আপনাকে গুগল পেতে পাঠিয়ে দিচ্ছি আড়াইশো টাকা ধন্যবাদ প্যাকিং কোথায় কালকে কালকে আগামীকাল ঠিক আছে রাখছি হ্যাঁ ধন্যবাদ